হ্যাঁ কে অপর্ণা হ্যাঁ এই যা আমি বলছিলাম যে আমার বাপের বাড়িতে যে পাথরের মায়ের পুজো হয় সেই বছরে একবার খুব তো ধুমধাম করে পুজো হয় তোমাকে বলেছিলাম তুমি তো বলেছিলে যাবে পুজো দেখতে সেইজন্য আরকি আমি তোমাকে ফোন করছিলাম যে তুমি যাবে বলেছিলে তাই জন্যে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি আরকি এই সামনের শনিবার

হ্যাঁ সেটাই মনে করিয়ে দিচ্ছি ফোন করে আরকি সামনের শনিবার যাবো আর সবাই মিলে আমার বাপের বাড়িতে তো সবাই আছে আমার দিদি বোন আরও আত্মীয় স্বজন অনেকেই আছে সেজন্যে আমি বলি তাহলে দেখি অপর্ণাকে ফোন করে ভালো করে মনে করে দিই তাহলে আগে থেকে বাড়ির সবাইকে বলে রাখবে সবাই মিলে যাবো খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ ওটা মাকে যা মানে যা মার কাছে যা কামনা করি সেটাই পাওয়া যায় মা কে একমনে যদি মাকে ডাকা যায় মা খুব জাগ্রত

হ্যাঁ আর আমাদের তো বাড়িতে গাড়ি আছে গাড়িতে করেই সবাই মিলে তাহলে চলে যাবো হ্যাঁ পুজো তো শুরু হবে বারোটার দিকে ওই বারোটার দিকে শুরু হবে আমরা সকাল সকাল বেরিয়ে চলে যাবো ঘর থেকে চানটান করে শেষ হতে রাত হয়ে যায় রাত্রে বাড়ি তো আর ফিরতে দিবে রাত্রেরবেলা ওই বাচ্চাটাচ্চা নিয়ে যাবো তো রাত্রেবেলায় বাড়ি ফিরতে দেবে না পরের দিন চলে আসবো সকালে তাহলে তুমি তোমার বাড়ির লোককে ভালো করে জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে আগের যেদিন যাবো তার আগের দিন তুমি আমাকে তাহলে জানিয়ে দেবে হ্যাঁ বাড়ির লোক কি বললো না বললো আচ্ছা আচ্ছা আমি তাহলে সেরকম সব ব্যবস্থা করবো আর আমি তোমাকে গাড়ি ছাড়ার এক ঘন্টা আগে ফোন করে জানিয়ে দেবো তুমি রেডি হয়ে থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ ঠিক আছে